আমার স্থানীয় জেলা পুরুলিয়া জেলায় স্থানীয় কিছু প্রশিক্ষণ ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র হল একটি বিরাট বড়ো ক্রীড়া প্রাঙ্গন আছে যেটির নাম এমএসএ ময়দান সেইখানে প্রত্যহ সকাল এবং বিকেল ছাত্র ছাত্রী এবং বয়স্ক প্রত্যেকেই এইখানে কিছু স্বাস্থ্যকর ক্রীড়ার সাথে যুক্ত থাকে এইখানে প্রত্যেক দিনই সকাল সন্ধ্যে বিকেলবেলায় ক্রীড়া প্রশিক্ষকরা এসিয়ে এসে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে প্রত্যেক ক্রীড়া ক্রীড়ার্থিদের প্রশিক্ষণ দেওয়া হয় তারা যাতে ভালোভাবে স্বাস্থ্যকরভাবে খেলতে পারেন এবং এখানে এখানে খেলাগুলির মধ্যে বিশেষত আছে ক্রিকেট ফুটবল এছাড়াও ক্যারাটে এ সমস্ত বিষয়ে এ সমস্ত ক্রীড়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এবং এই সমস্ত ক্রীড়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার সাথে সাথে নানানভাবে প্রতিযোগিতার মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা হয় যেমন প্রতি মাসে একটি করে ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত করা হয় এই ক্রীড়া প্রাঙ্গণে যেখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় যার জন্য ক্রীড়ার্থী বা যারা খেলতে আসেন তারা উৎসাহের মাধ্যমে এই সমস্ত ক্রীড়ার অনুষ্ঠানে নিজেরা যোগদান করেন এবং এভাবেই আমাদের এখানকার ক্রীড়া সংস্থাগুলি খুব ভালোভাবে নিজেদের মধ্যে স্বাস্থ্যকরভাবে ক্রীড়াকে চারিদিকে ছড়িয়ে ফেলছেন